হ্যাঁ বলছি স্যার আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এসেছি তা কালকে রাত্রে তো ঝড়ে তো প্রচুর ক্ষতি হয়েছে আপনারা একটু ব্যবস্থা নিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ ওই রাস্তা সব ময়লার ড্রামগুলো সব পড়ে ভর্তি হয়ে গেছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তারপর জলও জমেছে একটু সে রাস্তা কুকুর কুকুরগুলো সে টানাটানি করছে খুব দুর্গন্ধ বেরিয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইগুলো একটু তোলার ব্যবস্থার আমরা যতটা পারি আমরা চেষ্টা করছি তুলে এ করা এবার আপনাদেরও কিছু লোক গেলে খুব সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ ওই ময়লাগুলো একটু ফেলার ব্যবস্থা করতে হবে প্রচুর দুর্গন্ধ আর ওতে তো আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে না বাচ্চাদের বাচ্চারা বাইরে বেরোতে পারছে না খেলাধুলা যে করবে একটু হুম এবারে আপনাদের কিছু লোক পাঠান না আমাদেরও ছেলেরা আছে সব তা আপনি যদি একটু দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ময়লাগুলো ফেলে দিতে হবে ড্রামগুলো সব যথাস্থানেও সব বসাতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চারা বেরোতে পারছে না না সেই জন্যেই অসুধ তাছাড়াও এমনি দুর্গন্ধও প্রচুর বেরিয়েছে হ্যাঁ এতে তো আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে না এবার যদি আপনি কিছু লোক পাঠান তাহলে ওইগুলো আমাদেরও লোক আছে ওইগুলো তাহলে ঠিকঠাক বসিয়ে ময়লাগুলো তুলে ফেলে দিলে অতটা অসুবিধা হয়নি জলও নামতে পারছে না কিছু জায়গায় জ্যাম হয়ে গিয়েছে ময়লা গিয়ে হ্যাঁ হ্যাঁ আপনি তিন চারজনকে পাঠিয়ে দিন না আর আমাদের সব ছেলেরা তো আছে অসুবিধা হবে না আপনি হ্যাঁ রাস্তার জলটাও ক্লিয়ার হয়ে যায় তাহলে ঠিক আছে একটু দেখুন